আমরা একবার বন্ধুরা মিলে সবাই মিলে বর্ধমান জেলার নবাব বাড়িতে গিয়েছিলাম একটা ছোটো ট্রিপের জন্য সেখানকার জায়গার ইতিহাস জানার জন্য এবং ঘোরাফেরার জন্য হঠাৎ করে সন্ধ্যেবেলায় আমরা ফটো তুলতে তুলতে দেখি আমাদের ফটোর মধ্যে একটা কালো ছাপ আসছে আমরা প্রথমে ভেবেছিলাম যে ক্যামেরার মধ্যে হয়তো কোনো ধোঁয়াশা পড়ে গেছে বা সন্ধ্যার জন্য এরকম হচ্ছে তার পরে আমরা এমনি ঘুরছিলাম ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যে হয়ে গেল অন্ধকার হয়ে এসেছিল আমরা সবাই বলছিলাম যে ফিরে যাই কিন্তু ধীরে ধীরে দেখছি এটা একটা আওয়াজ আসছে তখন ওরা বলল যে ওখানে না কি শেয়াল থাকে সে শেয়াল চিল্লালে এরকম সন্ধ্যেবেলায় আওয়াজ আসে ওখানে কয়েকজন গার্ড ছিলেন তারা বললেন যে বেশি সন্ধ্যে পর্যন্ত এখানে থাকাও উচিত নয় কিন্তু আমার দুটো বন্ধু ছিল তারা বলছে না দেখব কী হয় না হয় তো কাটালাম মোটামুটি সন্ধ্যে হয়ে যাওয়ার পরও দু ঘণ্টা ওখানে কাটালাম কিন্তু দেখলাম যে ধীরে ধীরে যত সন্ধ্যে হচ্ছে একটা ভয়ানক একটু হয়ে যাচ্ছে একদম মনে হচ্ছে ওখানে কেউ নেই ফাঁকা অথচ আমরা এতজন আছি মনে হচ্ছিল যেন কেউ পেছনে চলছে আর এগুলোর থেকে আমরা কয়েক বন্ধু তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ট্রিপটা আনন্দময় হবে কিন্তু ভয়ের সময় হয়ে গিয়েছিল এবং আমি দু তিন দিন ধরে সেই ভয়ের স্বপ্ন দেখেছিলাম